আমাদের পশ্চিমবঙ্গে গা ঘেঁসে একটা দেশ আছে তার নাম বাংলাদেশ শুনেছি বাংলাদেশে ইলিশ মাছ খুব বিখ্যাত খেতেও খুব ভালো কিন্তু আমরা কোনো দিন যাই নি কিন্তু এক দিন সুযোগ হলো একটা বান্ধবীর সঙ্গে আলাপ হলো তার কর্মসূত্রে থাকা হচ্ছে কলকাতায় তার বাড়ি হচ্ছে বাংলাদেশে এক দিন আমরা চারটে বন্ধু মিলে ঠিক করলাম বাংলাদেশের কথা শুনবো বলবো তার কাছে শুনলাম আমরাও যেটা জানি বললাম সে তখন বললো ঠিক আছে এক দিন আমার বাড়ি যাবি চল তোদেরকে সবাইকে ঘুরিয়ে আনবো আমরাও ঠিক করলাম যাবো বলে গেলাম তাদের বাড়িতে গিয়ে দেখলাম যতোটা কথা শুনেছি ততটা কথা মোটামোটি ঠিকই আছে ওখানে একটা মাওয়া বলে একটা ঘাট আছে সেখানে হচ্ছে ইলিশ মাছ ওঠে আর বাংলাদেশের ইলিশ মাছ বিখ্যাত পদ্মা নদী ইলিশ মাছ উঠেছে আমরা দেখতে গেছি সব বিক্রি হচ্ছে ইলিশ মাছগুলোর ওজন হবে অন্তত আটশো থেকে এক কিলো দুশো আড়াইশো কোনোটা আটশো এরকমভাবে বিক্রি হচ্ছে দেখলাম হাতে তুলে মাছটা তুললাম এতো সুন্দর দেখতে আর চকচকে কী বলবো বলে বান্ধবীটি ইলিশ মাছটা নিলো নিয়ে বাড়ি গেলো গিয়ে কাটলো কাটতে দেখা গেলো তার পেটে ডিম আছে ডিমওয়ালা ইলিশ মাছ খুবই আশা করি টেস্ট হবে মনে মনে ভাবছি তারপরে সে তো ইলিশ মাছটা রান্না করে আমাদেরকে খাওয়ালো খেতে এতো সুন্দর টেস্ট কী বলবো সে বলার কথা না এইভাবে আমরা কয়েক দিন থাকলাম ঘুরলাম পদ্মা নদীর ধারে গিয়ে ঘোরাঘুরি করলাম এইভাবে ঘুরে ফিরে আবার সুন্দর জায়গা মনোরম খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর যেহেতু আমরা প্রথম গিয়েছি কোনো দিন তো যাই নি গেলাম এইভাবেই ঘুরে আবার যে যার বাড়ি ফরে ফিরে এলাম